মাছ ধরাকে পেশা হিসেবে ভালো ও সহজ করার জন্য সরকারের কাছ থেকে অনেক সহায়তার প্রয়োজন আছে যেমন যেমন নৌকা করে অনেকে মাছ ধরতে যায় আর অনেকে নৌকা থাকে না যা অনেকে নদীতে বড়ো বড়ো দোন ফেলে এ দোন না থাকার জন্য তাদের আর্থিক স আর্থিক উপার্জন কম হওয়ার জন্য তারা এগুলো সব কিনতে পারে না সেইভাবে হিসেবে সরকার এইগুলো দিতে পারে সাধারণ মানুষকে যার জন্য মানুষ এই দোন দোন ফেলে মাছ ধরতে পারবে বোটে করে মাছ ধরতে পারবে গভীর